আমি সাধারণত লাঞ্চের জন্য ভাত মাছের ঝোল একটা সবজি একটা ভাজা যেমন পটল ভাজা বা আলু ভাজা বা করলা ভাজা আর চাটনি আর একটা চচ্চড়ি তার সঙ্গে কখনও কখনও ডালও থাকে এই রকম রান্না করি আর ডিনারের জন্য হ্যাঁ রুটি তার সঙ্গে তরকা বা কখনও কখনও ঘুগনি বা কখনও কখনও হয় সবজি ভেড়ি আলু দিয়ে সবজি তা নইলে কখনও ছোলা দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি হয় কিম্বা কখনও ভাজাও করি অনেক রকম ভাজা থাকে যেমন পেঁয়াজ ভাজা ফুলকপি ভাজা আলু ভাজা এগুলো সব এক সঙ্গে মিক্সড করে দিই এভাবে রান্না করি